হ্যালো হ্যাঁ বলছি

আচ্ছা আমাদের মানে পুরো বিয়েবাড়িটা কি কভার করতে হবে ও আচ্ছা তা হলে আমাদের প্যাকেজ রয়েছে এক লাখ থেকে শুরু হয়েছে ঠিক আছে এক লাখ টাকার মধ্যে আপনি হলদির পাবেন গায়ে হলুদে ডেকোরেশন আবার বিয়েবাড়িরও পারবেন সমস্ত কিছু কিন্তু খাওয়া দাওয়া হবে না সেখানে শুধুমাত্র সাজসজ্জার ব্যবস্থাটা থাকবে একটা এক লাখ থেকে শুরু না না শুধুমাত্র দেখুন ম্যাডাম মানে আয়োজনটাও কিন্তু বড় মাপেরই হবে যদি এ বার আপনি খাবার দাবার অ্যাড করতে চান সেখানে আপনার টাকা পয়সাটা একটু বেশি লাগবে আচ্ছা তা হলে আপনার কতজন থাকবে মিনিমাম খাবার যারা খাবে সেটা আপনি একবার বলুন ঠিক আছে পাঁচশো জন মতো থাকবে তা হলে আপনি আমার একদিন অফিসে আসুন আর একদিন আমার সাথে দেখা করুন আমি আপনাকে খাবার দাবারের একটা লিস্ট দেব সেখান থেকে আপনি না হয় বেছে নেবেন তার পর আমি আপনাকে বলতে পারব যে কত টাকা লাগবে খাবার দাবারের মধ্যে আর আমি আপনাকে যখন আসবেন হ্যাঁ হ্যাঁ সেটা আপনি আমার একদিন অফিসে আসুন তখন আমরা না হয় দেখে নেব যে সাজসজ্জার ব্যাপারটা তো বাঙালিয়ানা থাকছেই এবং আমাদের যে শেফ আছে বুঝতেই পারছেন রাঁধুনি আছেন তাকেও সে ব্যাপারে বলব যে আপনি কী কী চাইছেন বাঙালিয়ানা খাবারের মধ্যে যেমন গলদা চিংড়ি মাছের মধ্যে কী কী চাইছেন আপনার মাংস মাটন চাইছেন নাকি মুরগির মাংস চাইছেন নাকি খাসির মাংস চাইছেন এ সব কিছুও জেনে নেব আর কি হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে চিন্তা করবেন না হ্যাঁ আপনি আমার সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে